আমি ভারতবর্ষের অন্তর্গত পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করি সেহেতু পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক প্রাকৃতিক সব দিক থেকে বজায় রেখে আমরা বাংলা ভাষাকে বেশি প্রাধান্য দিয়ে এগিয়ে চলি বাংলা ভাষা হলো আমাদের মাতৃভাষা হিসাবে গণিত হয় সেহেতু আমাদের কালচারে দুর্গা পুজো কালী পূজা ভাইফোঁটা প্রভৃতি পূজা অর্চনা সব কিছুই বাংলা ভাষার বাংলা ভাষাতেই পরিচালিত হয় যেটি অন্য কোনো রাজ্যে পরিচালিত হয় না এটি বা এই রাজ্য ছাড়া অন্য কোনো রাজ্যে চালিত হয় না আমাদের যেমন বীরভূম বাঁকুড়া পুরুলিয়ায় পুরুলিয়া যেমন ছৌ নাচ প্রভৃতি জেলায় এক একটা সাংস্কৃতিক আছে আমাদেরই রাজ্যের পুরুলিয়া জেলার ছৌ নাচ যেটি বাংলা ভাষাতেই পরিচালিত হয় বাংলা ভাষাকেই আমরা মাতৃদুগ্ধ হিসাবে পরিগণিত করি আমাদের কবি সাহিত্যিকরাও তারা এই মাতৃভাষা হিসাবে বাংলা ভাষাকেই প্রাধান্য দিয়ে তাদের সাহিত্য গল্প কবিতা প্রভৃতি প্রভৃতি লিখে গেছেন আমাদের বাংলা ভাষা বাইরের কোনো রাজ্য বা অঞ্চলে মানুষ তা উচ্চারণ করতে বা সেই ভাষায় কথা বলতে অক্ষম তারা এটি খুব সহজে এটিকে মেনে নিতে পারেন না বা বলতে পারেন না তাই বা সর্বশেষ সর্বোপরি বলা যায় যে আমরা বা আমাদের বাংলা ভাষা পূজা অর্চনা অনুষ্ঠান প্রভৃতি সমস্ত কিছুই বাংলা ভাষার সাথে ওতপ্রোতভাবে জড়িত তাই আমি একজন বাঙালি হিসাবে গর্বিত যে আমার মাতৃভাষা বা সংস্কৃতি সব কিছু বাংলা তাই বাংলাটাকে আমি খুব ভালোবাসি